হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ কফি শপ বলুন হুম হুম হুম হ্যাঁ আপনার কফি শপটা আমাদের এই দুদিনই হলো ওপেনিং করা আর কফি শপটা আপনার কালীবাড়ির থেকে ডানদিকের যে দোকানটা দোকান একটা নেই ডানদিকে ওই ডান দিকে গিয়েই বাঁ দিকে হাতেই আমাদের কফি শপটা কফির আমাদের এখানে খুব লো বাজেটেই আপনি কফি পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে শুরু এবার আপনি যেরকম কফি খাবেন অনেক রকমের ভ্যারাইটিস আছে মোটামুটি আপনি যদি আসেন তাহলে ভালো হয় আমি মোটামুটি দুটো কফির নাম বলছি আপনাকে এমনি আপনার নর্মাল কফি আছে ইংলিশ কফি আছে আরও অনেক ধরনেরই কফি আমাদের এখানে আছে তো আপনি আসুন আর কি তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা হুম হুম ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ফ্যামিলিকে নিয়ে চলে আসুন অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখি